আমি কিছুদিন আগে যে ঘড়িটি কিনেছিলাম তার চার্জ বেশিক্ষণ থাকছে না মাঝে মাঝে ঘড়িটি নিজের থেকে বন্ধ হয়ে যাচ্ছে এবং তারিখ ভুল দেখাচ্ছে